আমার এলাকায় দশম শ্রেণীর পর শিক্ষার্থীদের শিক্ষাগত পছন্দ হলো কলাবিভাগ শিক্ষাগত পছন্দ কলাবিভাগ হওয়ার জন্য সেই কলাবিভাগ অর্থাৎ বিভিন্ন যেমন বাংলা ইতিহাস ভূগোল রয়েছে সেগুলোতে মানুষের বেশি পছন্দ এবং তাছাড়া সাইন্সের যেমন অঙ্ক এবং হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো রয়েছে তার থেকে বেশি কলাবিভাগকে আমার শিক্ষার্থীদের এ বেশি পছন্দ এবং সেই সিম সেটাকে নিয়েই তারা অনেক দূর এগিয়ে নিয়ে যায় এবং এইভাবে পড়াশোনা করবার ফলে বিভিন্ন ধরনের তোমার শিক্ষাগত যোগ্যতা থাকবার ফলে বিভিন্ন কাজ সম্পন্ন হতে বিভিন্ন কাজ সম্পন্ন হয় বিভিন্ন চাকরির পরীক্ষায় তারা বসতে পারে এবং তারা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই চাকরির পরীক্ষাগুলিতে খুব ভালো করে উত্তীর্ণ হয় এবং পরবর্তীকালে সেই চাকরিতে তারা তারা যুক্ত হতে পারে এবং এর ফলে তাদের আর্থিক দিক থেকে অনেক উন্নতি ঘটে